আমি সুরুচি রেস্তোরাঁতে মোমোর অর্ডার দিয়েছিলাম মোমোগুলো এতো সুন্দর হয়েছিলো যে কী বলবো মোমোগুলি যেমন নরম সেই রকম ভেতরের ঠাসা পুর ভরা দারুণ দারুণ খেয়েছি আমি চাই যে সকলেই যেন ওই সুরুচি রেস্তোরাঁ থেকে মেম মোমো খায় আমি তো খাবোই আমি আবার অর্ডার দোবো ওখানেই